হ্যাঁ হ্যালো এটা রেস্তোরাঁ তো হ্যাঁ তো এখানে আমি খাবার অর্ডার করেছিলাম আমার বাড়ি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে বলছি তো এখানে আমি খাবার অর্ডার করেছিলাম তো সে খাবারটা কখন আসবে সেটা কি আমি জানতে পারি আসলে খাবারটা আমি উ সকালেই অর্ডার করেছিলাম রাতের জন্য অর্ডার করেছিলাম তো আমি টাইমটা জেনে নিতে চাইছি যে কখন আসবে এই জন্যই আমি কল করছি হ্যাঁ তো এবার হচ্ছে সেরকম মতো বাচ্চারা আছে তো বাড়িতে যদি একটু তাড়াতাড়ি আসত আমি আসলে খুবই ভালো হতো তাহলে বাচ্চারা বসে থাকবে খাবার জন্য হ্যাঁ তো ঠিক আছে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন আমি তো ওই জন্যই সকালেই অর্ডার করেছি যাতে তাড়াতাড়ি আমার কাছে চলে আসে